সাধারণত আমাদের মাছ ধরতে তো নদীতে সমুদ্রে যেতে হয় না মাছ আমাদের বাড়িতে পুকুর আছে পুকুরে মাছ ধরা ছিপে বা জাল ফেলে মাছ ধরা হয় দেখেছি কিন্তু গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আমাদের পুকুর আছে বড়ো বড়ো সেই পুকুরে মাছ ধরা হয় ছিপ দিয়ে হুইল দিয়ে বড়ো মাছ ধরা এ এবার ঘূর্ণি ঝড় দু হাজার নয় আয়লা হয়েছিলো সেই সময় আমরা নিজস্ব মানে নিজের তার সাক্ষী আমরা আমাদের পাশে পিসি শাশুড়ির বাড়িতে এক স্বাদের অনুষ্ঠান ছিল তো সেখানে আমরা ছিলাম তো হঠাৎ করে দুপুরবেলায় ঝড় বৃষ্টি শুরু হয় তখনও মধ্যাহ্ন ভোজন দুপুরবেলার ভোজন আমাদের খাওয়া দাওয়া হয়নি তো সেই অবস্থায় যখন ঝড় আসলো উঠোনে আমাদের বাড়ির পাশেই কৃষি শাশুড়িদের টি টালির চাল ছিল তো সেখানে পাশেই একটা বড়ো আমগাছ ছিলো আম গাছটার ঝড়ে এমনভাবে এ হচ্ছে যে সেই আম গাছটা পুরো একবার এসে একেবারে পুরো পিসি শাশুড়ির মনে হচ্ছে যেন টালি চালে পরবে বড়ো আম গাছ তো পরলে একেবারে টালি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে বাচ্চা কাচ্চা বাড়িতে অনেক মানুষজন বুড়ো বয়স্ক মানুষ সবাই আছে সবারই ক্ষতি হবে এরকম অবস্থায় কী করবো কী করবো সবাই তো ভীষণ ভয় পেয়ে আছি আমরা সবাই ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছি খাওয়া দাওয়া তো সব মাথায় উঠেছে অনুষ্ঠান বাড়িতে তো এমতো অবস্থায় আমার মেজো দেওয়র আরও আমার আরও দুই তিন দেওয়র মিলে সেই গাছে উঠে সেই ঝড় আর মাথায় ঝড়ের সময়ই গাছে উঠে সেই আম গাছ পুরো কেটে তারপরে আম গাছটা কেটে ফেলে দেওয়া হলো তারপরে বড় এক দড়ির কাছি নিয়ে এসে আম গাছটাকে কেটে ফেলে দেওয়া হলো যাতে আমরা সবাই রক্ষা পেলাম তো এখানে প্রচণ্ড ঝড় ঝড় মাথায় যে বাইরে বেরোনো এত ঝড়ের মতো মানে ঝড়ের মধ্যে বাইরে বেরোলেই যে গাছের পাতা উড়ে এসে গায়ে মনে হচ্ছে যেন ছুঁচের মতো বিঁধছে হ্যাঁ সেই সঙ্গে মুসলধারে বৃষ্টি বৃষ্টির ফোটাগুলোও এরকম গায়ে মানে ঝড়ের গতিবেগ এত ছিল যে সেই বৃষ্টির ফোটাও গায়ে ছুঁচের মতন বিঁধে যাচ্ছিলো এরকম মনে হচ্ছিলো এই একটা বিরাট বড়ো অভিজ্ঞতা আয়লা ঝড়ের সময় আমাদের তো যেহেতু গ্রামে বাড়ি আর আরও একবার দেখেছিলাম আমফানের সময় বেড়াতে গিয়েছিলাম ওই পিসি শাশুড়ির বাড়ি গিয়েছিলাম বেড়াতে তো সেখানে আমফানের সময়ও দেখেছিলাম যে বড়ো একটা গাছ এসে সেটাও আম গাছ ছিল সেটাও গোড়া উপরে এবং পাশে নিম গাছ ছিল দুটো তিনটে গাছ এসে পুরো মানে নতুন গাঁথনি করা হয়েছিলো তার তিন চার দিন আগে পাকা ঘর হচ্ছিলো সেইগুলোতে গাছে এসে সেই দেয়ালে এসে আছড়ে পরে কিছু দেওয়াল তো ভেঙেও যায় তো রক্ষা পেয়ে গিয়েছিলো যাই হোক নতুন গাত নিয়ে বলে ভেঙে গিয়েছিলো তো ও গাছটা সেই দেওয়ালের গায়ে আছার খেয়ে এসে পড়েছিলো এই রকম আমি দুবার দুটো অভিজ্ঞতার সম্মুখীন আমার পষি শাশুড়ির বাড়ি এসে দুবারই দেখেছিলাম